হ্য়ালো হ্যালো হ্যাঁ সবজি দোকান থেকে বলছেন

হ্যাঁ আমি বলছিলাম আপনার কাছে যে জিনিস নিয়ে যাই না যখন তখনই নিয়ে যায় আপনার হয়তো মনে পড়ছে না তো আমার কিছু সবজি দরকার ছিল তো কিছু ছাড় পাওয়া যাবে কি আচ্ছা আমার বাড়িতে একটু ছোট্ট অনুষ্ঠান ছিল মানে আমার মেয়ের জন্মদিন ছিল তাই বলছিলাম তো এখন কেমন কেমন দাম চলছে একটু বলতে পারবেন এইরকম মানে আলু পেঁয়াজ এগুলো তো নেওয়ার আছেই প্লাস না সে তো অনুষ্ঠান হলে তো একটু বেশী লাগবেই মোটামুটি দশ বারো কিলো তো লাগবেই হ্য়াঁ তো আলু পনেরো কিলো পেঁয়াজ দশ কিলো হ্য়াঁ রসুন আদা এগুলো তো আছেই আপনার কাছে

আচ্ছা ঠিক আছে রসুন আদা কাঁচা লঙ্কা তারপর সবজি ও ওইগুলোও করে দিন হ্যাঁ তারপরে সবজি আছে কুমড়ো আছে হ্যাঁ কুমড়ো ভালো কুমড়ো তো হ্যাঁ পাকা কিন্তু হুম দশ ওই দশ বারো মধ্য়েই করে দেবেন কম করবেন তো এটা আচ্ছা আচ্ছা আরও একটু কম হলে ভালো হত ঠিক আছে হ্যাঁ সে তো জানছি আপনার কাছে এগুলোর মানে নেওয়া হয় তো ওই জন্য় বলছি আর পটল পটল আছে না এখন তো মোটামুটি একটু দাম তো কমবে আমি কিছু দিন পর তো নিচ্ছি এখন তো আর নিচ্ছি না মোটামুটি হ্যাঁ দশ পনেরো দিন পরে নেব তখন যদি কিছুটা কম হয় হ্যাঁ তারপর লাউ আছে লাউও লিখে দেবেন হ্যাঁ হ্য়ালো শুনতে পাচ্ছেন তো হ্যাঁ টমেটো হুম হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন ঠিকই বলেছেন আমারও সুবিধা হয় আমি কত আর বলব মনে করে করে হ্য়াঁ ঠিক আছে আমি তাহলে ওয়াটসঅ্যাপে সব কিছু লিখে পাঠিয়ে দেব কত কি লিখতে হবে মানে দেবেন না দেবেন হ্য়াঁ আর দামটা আপনি কিন্তু সাইডে লিখে আমাকে পাঠিয়ে দেবেন ওয়াটসঅ্যাপে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে